ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল একটা জায়গায় আমি খুব বেড়াতে যাব বা একটা জায়গায় আমার যাওয়ার খুবই ইচ্ছা ছিল তাই পরিবারের সঙ্গে কথা বলেছি এ এখন অনেক তো বয়স হয়েছে সেই বয়সে এসে আমার একটা আশা তো আমার বাড়ির লোকেরা রাখতেই পারে না তাই আমার ইচ্ছে এ এ নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে এ মিয়ামি যাওয়ার আর পরিকল্পনা নিয়েছি আমি সেখানে এ যাওয়ার পরিকল্পনা নিয়েছি ঠিকই আমার তো যাওয়ার আগে আমার জায়গাটা কেমন কীভাবে যাবো কীভাবে আমার আর সাহস হবে কীভাবে আমার গেলে সুবিধে হবে সেসব নিয়ে তো আমার অনেক পরিকল্পনা আছে সেসব নিয়ে অনেক ভাবনা আছে তাই আমি জিজ্ঞাসাবাদ তো অবশ্যই করবো অবশ্যই তো আমি সেটা নিয়ে আমি আলোচনা করবো বাড়ির লোকের সঙ্গে এ বা আমি অবশ্যই ওই ট্র্যাভেল নাম্বারে ফোন করে আমি যোগাযোগ করবো ও বা আমি এই ওখানকারা রাস্তাঘাট কেমন ওখানে জায়গা কীভাবে চলতে হবে ওখানে কীভাবে এই ওখানকার পরিবেশ এ কী ধরনের ওখানে কী ধরনের খাবার দাবার খাওয়া হয় বা কী ধরনের পোশাক আশাক করা হয় হয় কী ধরণ ওখানকার অনেক ধরুনন জানার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি বা আমি এই যে অনেকটাই এগিয়ে ফেলেছি তাই ওখানে যাওয়ার আর আমার আর কেউ আটকাতে পারবে না ওখানে আমার যাবই আমার বাড়ির লোকেরাও আমার সঙ্গে খুব উৎসাহিত বা আমার খুব হেল্প করছে আমার খুব সহযোগিতাও করছে এ তাই আমি এই জায়গায় যাওয়ার ও ইচ্ছেটা আর এতটা আগ্রহ ও এতটা সংগ্রহ করতে পারছি এই আমার বাড়ির লোকেরা আমার সঙ্গে এই সময় না থাকলে হয়তো আমি এই জায়গায় হয় যাওয়া যাওয়ার পরিকল্পনা করতে পারতাম না অথবা আমি ওখানকার যাওয়ার কথা ভাবতেই পারতাম না ওখানে যাওয়া আমার পক্ষে এ পসিবেল ছিল না কিন্তু আমার বাড়ির লোকেরা আমার সাহস দিয়েছে আমার উৎসাহ দিয়েছে এ আমার সঙ্গে আছে এ তাই আমি নিউ ইয়র্ক থেকে এ মিয়ামি যাওয়ার আম পরিকল্পনা নিয়েছি